রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য যেমন উপজাতীয় গ্রাম বলতে আমাদের এখানে পুরুলিয়া গ্রাম রয়েছে এই ছাড়াও বিভিন্ন ছোটো ছোটো গ্রাম যেরকম পশ্চিমবঙ্গের কার্শিয়াং শহরেও ছোটো ছোটো অনেক গ্রাম রয়েছে যেটা দার্জিলিংয়ে ঠিক পরেই আসে এছাড়াও স্থানীয় সম্প্রদায়ের যেসব লোক রয়েছে তাদের সাথে যোগাযোগ করা অতোটাও সম্ভব না যতোক্ষণ না আমরা ওখানে গিয়ে সেইটা দেখছি অনেকেই আছেন যারা ওখানে যেতে চান কিন্তু যেতে পারেন না এর কিছু বিকল্প দিক হলো তারা যদি যারা ঘুরতে যান তাদের থেকে বা তাদের কোনো ভিডিও থেকে তারা এইভাবে দেখতেই পারেন কিংবা এটা করলেও হয় যে আপনারা যেতে পারছেন না বলে এর বিকল্প রাস্তা আপনাদের যাতে আরও সুবিধা করা যায় সেই জন্য ইউটিউবে অনেক ভিডিও আপনি দেখতে পাবেন আমাদের রাজ্যের তো সৌন্দর্যের তো কোনো তুলনা নেই এখেনে আমাদের জলপ্রপাত আছে সমুদ্র সৈকত রয়েছে বন রয়েছে এবার সেইখানে যাওয়াটা সবার পক্ষে তো সম্ভব নয় এই আগ্রহী দর্শকদের আমি একটাই কথাই বলতে পারি বিকল্প হিসাবে তারা ভিডিও দেখতে পারেন কিংবা যারা এই সব জায়গায় আগে একবার গেছেন তাদের থেকে জেনে সেখানে কীভাবে যাওয়া যায় সেইটা দেখতে পারেন কারণ তাছাড়া বিকল্প পথ বলে আমার তো কিছু বলে মনে হয় না এটাই আপনারা করতে পারেন